স্কুল জীবনে আমার সবচেয়ে প্রিয় যে বিষয় ছিল সেটি হল ইতিহাস কারণ একমাত্র ইতিহাসের মাধ্যমেই আমরা জানতে পারি কোন দেশ কীভাবে গঠন হয়েছে এবং কোন দেশের ওপর কীভাবে অন্যান্য দেশ আক্রমণ করেছে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই দেশ কীভাবে প্রাণপণ দিয়ে লড়াই করেছে যেমন আমাদের ভারতবর্ষের ইতিহাস পড়লে আগে থেকে দেখা যায় যেমন পাল বংশ সেন বংশ এইসব বংশের মানুষেরা ভারতবর্ষে দখল করেছিল তারপর আসি ইংরেজরা এই ইংরেজদের আমলের পরে ভারত স্বাধীন হয়েছিল সাধারণ মানুষের সহযোগিতায় সাধারণ মানুষেরা রুখে দাঁড়িয়ে ছিল ইংরেজদের উপর এই জন্য ইংরেজরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল এবং আমরা স্বাধীন হয়েছিলাম এই স্বাধীনতার কথা আমরা ইতিহাস ছাড়া আর কোথা থেকেও জানতে পারি না এই পুরোনো ঘটনাগুলো না জানতে পারলে অর্থাৎ পুরোনো ইতিহাস আমাদের না জানা থাকলে ভবিষ্যতেও আগানো সম্ভব নয় তাই আমাদের সমস্ত বিষয় আগে যেমন চলে যায় তাকিয়ে দেখা উচিৎ তেমন আমাদের কোনো ঘটনা পিছনেও তাকিয়ে দেখা উচিৎ তবেই আমরা সঠিকভাবে ও ভালোভাবে একটা দেশকে আগিয়ে নিয়ে যাব